হ্যালো আপনি কি ডিজি লকার সহায়তা কেন্দ্র থেকে বলছেন আচ্ছা তো আমার ডিজি লকার অ্যাকাউন্টে কেউ বার বার প্রবেশ করার চেষ্টা করছেন তো আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই কীভাবে করবো মানে অ্যাপে ঢুকে করলেই হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আর বলছি যে আমি আমার ডিভাইস থেকেই লগ ইন করা মানে করে রাখবো আপনি কি অন্যান্য অন্য অন্য ডিভাইস থেকে ওটা লগ আউট করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ